আমি কৃষি এলাকার কাছাকাছি থাকার দরুণ কৃষিকাজের সঙ্গে যুক্ত না থাকলেও কৃষকদের কৃষিকার্যের সুবিধের জন্য যে বৈদ্যুতিন ব্যবস্থা সেই ব্যবস্থা অর্থাৎ নতুন বিদ্যুৎ সংযোগের জন্য সরকারের কাছে কৃষকেরা যেভাবে ঋণ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেন সেখানে দেখেছি যে টাকাপয়সার বিনিময়ে সেই বিদ্যুৎ সংযোগ পাওয়া যায় কিন্তু টাকাপয়সা সংগ্রহ করে সেই বিদ্যুৎ সংযোগ নেওয়ার পরেও অনিয়মিত বিদ্যুৎ অনিয়মিত হওয়ার কারণে আমরা কৃষিতে যে অসুবিধার কতগুলো বা কৃষকেরা যে সমস্যায় পরেন সেই সমস্যাগুলো ফলে কৃষি উৎপাদন যেটা বা ফলন সেক্ষেত্রে ব্যাঘাত ঘটে এবং পরিণামে কৃষকেরা এই অভাবজনিত কারণে কৃষকেরা প্রায় আত্মঘাতী হওয়ার প্রবণতা কৃষকদের মধ্যে বেড়েই চলেছে এছাড়াও বর্তমান কৃষি আইন যে জাতীয় স্তরে আমার দেশে সেই কৃষি আইনও এই সমস্ত এই কৃষকেরা কীভাবে বিদ্যুৎ সংযোগ নেবে বা লোডশেডিংয়ের কারণে কৃষিব্যবস্থায় কি ধরণের অনিয়ম দেখা যাচ্ছে বা এর রেজাল্ট কি এগুলো থেকেও বড়ো যেটা মূলে মূলে যে জিনিসটা আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে আজকের দিনে কৃষি আইন কীভাবে প্রবর্তিত হয়েছে এবং কৃষকদের উপরে লাগু হয়েছে তাতে কৃষক তার কৃষিব্যবস্থা থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিরুৎসাহিত করে আমাদের এই উৎপাদনের দিকটা প্রায় বন্ধ্যা হতে চলেছে